পশ্চিম মেদিনীপুরের অর্থনৈতিক উন্নয়ন বলতে গেলে আমার মনে হয় পশ্চিম মেদিনীপুরের অর্থনৈতিক উন্নয়ন কৃষিকাজের উপরেই নির্ভরশীল এখানে ধান চাষ আলু চাষ এইগুলো প্রচুর পরিমাণে অর্থ এনে দেয় এখানে ধান চাষ আছে আলু চাষ আছে কিছু কিছু জায়গায় পান বরজ পান বরজ আছে ক্ষেতের পর ক্ষেত পান বরজ করা আছে পান থেকেও অনেক অর্থনৈতিক উন্নয়ন আছে আর এখানে মূলত কৃষিকাজটাই বেশি এছাড়া ছোট ছোট শিল্প নেই এমন নয় যেমন মাদুর শিল্প বহু মানুষ আছে যারা মাদুর মাদুর তৈরি করে মাদুর তৈরি করে সেই মাদুর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এতে তাদের সংসার চলে এছাড়াও আছে এখানে মাটির কিছু কাজকর্ম হয় মাটির তৈরি জিনিস লোকে তৈরি করে বিক্রি করে এছাড়াও আছে তাঁত শিল্প মেদিনীপুরের তাঁতও খুব বিখ্যাত ধনেখালির তাঁত মেদিনীপুরের খুব বিখ্যাত আর আছে কিছু কিছু এখন হয়েছে যেমন অনেক অনেকই আছে ভালো এখন যেমন কিছু বড় বড় কলেজ হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ এসব থেকেও অর্থনৈতিক উন্নতি হয়েছে এছাড়াও আছে আমাদের খড়গপুরের অতবড় রেলওয়ে স্টেশন সেখান থেকেও নিশ্চয় কিছু তার অর্থনৈতিক কাঠামো তৈরি হয়েছে আর মূলত পশ্চিম মেদিনীপুরটা কৃষিপ্রধান দেশ আমার মনে হয় পশ্চিম মেদিনীপুর কৃষির উপরেই বেশি নির্ভরশীল সেইরকম অনেক বড় শিল্প তো এখানে নেই তো চাষবাসের উপরেই এখানের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আর এখানে কিছু কিছু জায়গায় এখন আবার হচ্ছে পাট চাষ করে পাটের থেকে তন্তু বের করে চট শিল্প সেই চট তৈরির অনেক অনেক কারখানা ছোট ছোট কারখানা হচ্ছে এখন আরো একটা জিনিস হয়েছে যেটা আগেকার দিনে মানুষ বাড়িতে বালিতে উনুনের উপরে খোলাতে বালি দিয়ে খোলা পেতে মুড়ি ভাজতো এখন প্রায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বলতে গেলে বাজারে বাজারে এখন হয়েছে মুড়ি ভাজার কল সেই মুড়ি ভাজার কল থেকেও খুব ভালো আয় হয় এই হল মেদিনীপুরের অর্থনৈতিক উন্নয়নের পরিকাঠামো এর বাইরে বিশেষ আর সেরকম কিছু আছে আমার অন্ততপক্ষে সেটা জানা নেই